আমি ছোটো থেকেই গাছপালা লাগাতে খুব ভালোবাসি তাই আমার বাড়ির উঠোনে এবং বাগানে ছাদে প্রচুর পরিমাণে গাছ রয়েছে আমি সেইগুলোতে টবে লাগিয়ে রাখি কিছু ক্যাকটাস জাতীয় গাছ এবং কিছু ফল ফুল সবজির গাছ লাগানো থাকে যখন আমি অনেক দিনের জন্য বাড়ি যাই বা বাইরে কোথাও বেড়াতে যাই তখন কিন্তু আমার ওই সব গাছগুলোকে দেখাশোনা করার জন্য কাউকে না কাউকে রেখে যাই যদি না কেউ পাই তখন আমি কিন্তু আমার কিছু গাছকে আমার বাপের বাড়ি করে রেখে আসি যেগুলোতে জল লাগে জল না দিলে মারা যায় কিন্তু সচরাচর আমরা অনেক দিনের জন্য কোথাও যাই না যদি চার পাঁচ দিনের জন্য বেশিরভাগই যাই তখন কিন্তু যদি কাউকে না পাই তখন আমরা কিছু পন্থা ব্যবহার করি যেমন চটকে ভিজিয়ে গোড়ায় দিয়ে রাখি যার ফলে অনেক দিন জল না দিলেও চলে এবং ছোটো ছোটো বোতলকে কানা করে তাতে জল ভর্তি করে দড়ি দিয়ে বেঁধে টবের উপর রেখে দিই কারণ সেটা এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ে তো যার ফলে জলটা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু ব্যবহার করতে পারে যার জন্য গাছগুলো মারা যায় না এবং যেই সব গাছগুলোতে জলের খুব প্রয়োজন সেগুলোতে জল বেঁধে রাখার চেষ্টা করি এ বা অনেকটা পরিমাণে জল দিয়ে কোনো একটা গর্ত বা পাশাপাশি কোনো একটা গাছের গোড়াতে গর্ত করে রেখে যাই যাতে সেখান থেকে তার অন্তত দুদিন তিনদিন চলে যায় দুদিন তিনদিন জল না দিলেও চলে সেরকম বেশিরভাগ সময় যদি অনেকদিন বা এক মাসের জন্য যাই তখন কিন্তু আমি কোনো লোক একটা রেখে যাই যে আমার ওই গাছগুলো পর্যালোচনা করবে বা যত্ন করবে